একটি স্মরণীয় গান বলেছেন রবীন্দ্রনাথের একটি গান সবারে করি আহ্বান এবারে ওই গানটি আমি প্রথম স্টেজ করেছি রবীন্দ্রনাথ সবাইয়ের মনে আছে আমাদেরও আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে আমি যখন প্রথম স্টেজ করি আমার সামনে প্রচুর দর্শক ছিল কিন্তু স্টেজে ওঠার পরে আমার খুব ভয় লাগছিল যদি গানটা ঠিক ঠিক না করতে পারি বা দর্শক কেমনভাবে নেবে তবে আমি সাহস করে গেলাম এবং আমার গানটা গাইলাম এবং সবাইয়ের কাছে মার্জনা চেয়ে গানটা শেষ হয়ে যাওয়ার পরে আমি স্টেজ ছাড়লাম এবং সবাই হাততালি দিল তখন বুঝলাম না একটু হয়তো ভালো হয়েছে